হ্যাঁ দিদি আপনি তো কমিটি মেম্বার আমি তো সিকোরিটি গার্ড বলছি বলছি যে এই ঠান্ডার সময় একটা কম্বলের ব্যবস্থা যদি করে দেন বা আমি যেখানে বা আমি যেখানে গার্ড মানে যেখানে আমি কাজ করি বা গার্ড দিই সেখানে যদি আপনি একটু বসার জায়গার ব্যবস্থা করে দেন একটু টয়লেট কী একটু খাওয়ার খাওয়া দাওয়ার ব্যবস্থা যেখানটায় আমি বসে ভালোভাবে খেতে পারবো লাইটের ব্যবস্তা খুব ভালো নয় এটারও যদি আপনি করতে পারেন ব্যবস্থা আর আর একটা বাথরুম আর যে একটা বাথরুম আছে সেই বাথরুমটা খুব অপরিচ্ছন্নভাবে থাকে খুবই নোংরা সেখানে অসম্ভবভাবে মানে প্রচুর নোংরা বলতে গেলে আপনি যদি সেটাও যদি বলে দেন পরিষ্কার করার জন্য বা পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য একটু জলের ব্যবস্থা ধন্যবাদ দিদি ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ মাইনে পাচ্ছি আচ্ছা দিদি ধন্যবাদ কী করবো কাজ তো করতেই হবে সংসারের দায়িত্ব আছে পেট চালাতে গেলে কাজ তো করতেই হবে আচ্ছা দিদি ধন্যবাদ